আমি সর্বশেষ খেলাধূলার খবর এবং ইভেন্টগুলিতে আপ টু ডেট থাকার জন্য যে সকল উৎসগুলো ব্যবহার করি তার মধ্যে প্রথমেই যে জিনিসটির নাম নিতে হয় সেটি হচ্ছে রেডিও আমি ছোটবেলায় যখন আমাদের টিভি ছিল না তখন আমি খেলা দেখতাম না আমি খেলা শুনতাম রেডিওর মধ্যে খেলা চলত কে কত স্কোর করেছে সেটি বলা হত তার মাধ্যমে কেটেছে আমার ছোটবেলাটি যখন আমি ধীরে ধীরে বড় হই তখন আমাদের বাড়িতে একটি টিভি নিয়ে আসে তখন আমি খেলা ওই টি ভির মাধ্যমেই দেখতাম তারপরে যখন আরও একটু বড় হই তখন আমার হাতে আসে একটি স্মার্টফোন তখন আমি খেলা ওই স্মার্টফোনে বিভিন্ন চ্যানেলগুলিতে বা ইউটিউবে দেখতাম আমি ট্যুইটার ফেসবুক ইনস্টাগ্রাম এর মতো সোশ্যাল মিডিয়াতে থেকেও অনেক খেলা দেখেছি এবং খেলার খবরগুলো পর্যন্ত পেয়েছি আমি যে যে খেলাগুলি খেলতে বা অনুসরণ করতে পছন্দ করি সেটি হল প্রথমেই যে খেলাটি আমি খেলতে পছন্দ করি সেটি হচ্ছে ক্রিকেট ক্রিকেট একটি দল দলের খেলা একটি দল অন্য দলকে হারানোর প্রয়োজন পড়ে ক্রিকেট খেলা খেলতে আমাকে সবচাইতে বেশি ভালো লাগে ক্রিকেটে আমি বল করতে বেশি পছন্দ করি এরপরে যে খেলাটির নাম নিতে হয় সেটি হচ্ছে ফুটবল ফুটবল একটি দলগত খেলা যা একদল থেকে অন্য দলের গোল করতে হয় এই খেলাগুলি আমি আগ্রহী এবং এগুলি একটি সহযোগিতামূলক খেলা হওয়ায় খেলাগুলি মানুষকে একত্রিত এবং তাদের একসাথে কাজ করতে উৎসাহিত করে আমি খেলার ইতিবাচক প্রভাব পুরো বিশ্বে দেখতে পাই তাই আমি এটিকে আরও ভালোভাবে সমর্থন করি